দিনে আমি অনেকটা সময়ই গান করি যখন সময় পাই তখনই গান করি কারণ পড়াশুনা খাওয়া দাওয়া খেলাধুলার থেকে গান করতে আমার সবথেকে বেশি ভালো লাগে এবং গান গাওয়া শরীর এবং মনের জন্য খুবই ভালো গান জিনিসটা আমাদের জীবনের এক বিশেষ জিনিস যা শুনলেই আমাদের মন ভালো হয়ে যায় এবং গান শেখার জন্য আমি প্রথমে হারমোনিয়াম ব্যবহার করি এবং তারপরে স্বরলিপি দেখে দেখে গান তুলি এবং স্বরলিপি দেখে গান তোলাটা খুব একটা সহজ না এটা খুবই জটিল ব্যাপার তো গান যদি মন থেকে কেউ করতে চায় স্বরলিপি দেখে সে গান তুলতে পারবে এবং গান করতে আমার এতই ভালো লাগে যে আমি সারাদিনে বেশিরভাগ সময়টাই গান করি তো গান একটা বিশেষ জিনিস যে শেখে গানের মর্মটা সে বোঝে